আমি বিভিন্ন দিনে বিভিন্ন রকমের রান্না করতে পছন্দ করি আমার রান্না করতে অনেক ভালো লাগে আর রান্নার মধ্যে আমি বেশিরভাগ সময়ই চেষ্টা করি যেন সুস্বাদু ও স্বাস্থ্যকর খাবার আমি বানাতে পারি আমার স্বাস্থ্যকর খাবার বানাতে স্বাস্থ্যকর খাবার বানাতেই পছন্দ করি কারণ পরিবারের সকলেই যেন সুস্থ সবল থাকতে পারে সেই জন্য পরিবারে যখনই কোনো অনুষ্ঠান হয় তখন বিরিয়ানি চাউমিন এসব তো আমি বানিয়েই থাকি আরও অন্যান্য অনেক কিছু আছে যেগুলো আমি বাড়িতে বানিয়ে থাকি কিন্তু আমি যখন আমি আমাদের যখন এসব খাবার খেতে ইচ্ছে করে না তখন আমি চেষ্টা করি যেন সহজ সরল সহজ আর অনেক সাধাসিধে খাবার বানানোর যেমন ভাত ডাল মাছের ঝোল ইত্যাদি আরও চেষ্টা করি যেন স্বাস্থ্যর স্বাস্থ্যের কোনো ক্ষতি না হয় সেই কারণে আমি অনেক সময় রান্না করে থাকি কলা দিয়ে জ্যান্ত মাছ কুমড়োর কুমড়োর ঝোল এসব অনেক রকমের খাবার তৈরি করে থাকি এইগুলো স্বাস্থ্যের পক্ষে অনেক ভালো রান্না রান্নার মধ্যে আমি স্বাস্থ্যকর রান্নার জন্য আমি বেশিরভাগ মশলা কম দিয়ে থাকি কম মশলা ব্যবহার করি যাতে স্বাস্থ্য স্বাস্থ্য ভালো থাকে আর তাদের শরীরে কোনো প্রবলেম না ক্ষতি না হয় সেই কারণে আমি কম মশলা ব্যবহার করতে পছন্দ করি তারপরে আবার আছে অনেক সুস্থকর খাবার আছে স্বাস্থ্যের স্বাস্থ্যের জন্য ভালো খাবার আছে যেগুলো আমাদেরকে খেতে অনেক আমাদের খেতে ইচ্ছে করে না কিন্তু আমরা আমি চেষ্টা করি যেন আমি আর আমার পরিবারের সকলে সেই সুস্থ খাবার খাই আর যেন সুস্থ ভাবে থাকতে পারি আমি সেই জন্য সুস্থ ভালো খাবারই বানাবার চেষ্টা করি ভালো সুস্থ আর সুস্বাদু খাবার বানাবার চেষ্টা করি